স্থানীয় অর্থনীতিতে আমরা ব্যবসা বাণিজ্য করে থাকি আমদের বাঙালিদের আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ ভাষা বাংলা তো আমরা যেকোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে আগে বাংলা কথাটাই সাধারণত বলে থাকি আমাদের আর ইন্টারন্যাশানালের ক্ষেত্রে ইংরেজি হ্যাঁ কথা ব্যবহার করা হয় না হলে আমরা ইংরেজি ভাষা সেরকমভাবে ব্যবহার করে থাকি না আমাদের নিজেদের ব্যবসা বাণিজ্য চালাতে গেলে নিজেদের বাংলা ভাষা বলা দরকার একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ বাংলা ভাষা প্রয়োগ করে কথা বললে সকল মানুষের বুঝতেও সুবিধা হয় আর এছাড়াও আমাদের এরকম নানান ব্যবসা বাণিজ্য আছে যেমন চপশিল্প তাছাড়াও আছে হরেক মাল তাছাড়াও আছে হাঁসের পালক দু টাকা ইত্যাদি আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই বাংলা ভাষা প্রয়োগ করে থাকলে তবেই ব্যবসার উন্নতি হয় বা মানুষজনদের বুঝতে ও বোঝাতে সুবিধে হয় সমস্ত মানুষের বাংলা ভাষায় কথা বলা উচিত যাতে সকল মানুষদের সুবিধা হয় কোনোরকম অসুবিধা যাতে না হয় এই সমস্ত বিষয়গুলি দেখতে হবে এবং স্থানীয় অর্থনীতির কারণে ব্যবসা বাণিজ্য চালাতে গেলে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলাটা বেশি উচিত বলে মনে করা হয় আমরা তাই বাংলা কথা ব্যবহার করে থাকি কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে